এখনকার সময়ে মানুষের ডিজিটাল প্রিন্টিংয়ের দ্বারা মানুষ নানান রকম সফটওয়্যারের দ্বারা মানুষ নানান রকম খুব সুন্দর সুন্দর ভিএফএক্সের দ্বারা মানুষ ছবি এবং তৈরি করে তুলতে পারেন কিন্তু আমার মতে এই ছবি আসল ছবি না আমাদের সময়ে বসে আঁকা ছবি ছিল আসল ছবি বসে আঁকার অর্থ হচ্ছে সে সময় সে রং সে তুলি এবং সে কাপড় মোছা সে ছবি আঁকার খাতার ওপর এবং সে খাতায় হচ্ছে আমাদের সময়কার আসল মূল ছবি আঁকা সেই ছবি আঁকায় মধ্যে দিয়ে আমরা যে আসল ছবি আঁকার মজা এবং আনন্দ পেতাম সে এখনকার সময়ে ভিএফএক্স সফটওয়্যারগুলোর দ্বারা হয় না আসল ছবি হল যেটা মানুষের হাতের এবং মানুষের প্রকৃতির থেকে নিজের খাতা কলমে এবং নিজের খাতা রঙের উপর খাতার ছবি আঁকা হচ্ছে সেটা হচ্ছে আসল ছবি এবং মানুষের এখন ডিজিটাল এবং সফটওয়্যারের দ্বারার এবং এদের মধ্যে এবং আমার ছবি আঁকার রং ব্রাশের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এটাই যে ছবির আঁকার ব্রাশের মধ্যে তোমার ভিএফএক্স থাকে তোমার সফটওয়্যার টুল থাকে কিন্তু যেই হাতে আঁকা যেই ছবি শিল্প থাকে সেই ছবি আঁকা রং খাতা পেনসিল মধ্যে যে ছবি আঁকাটা থাকে তাদের মধ্যে মূল করছে শিল্পের শিল্পের কষ্টের সেই ছবি আঁকা ডিজিটাল সফটওয়্যারের দ্বারা ছবি আঁকা হচ্ছে সেটা হচ্ছে তোমার সফটওয়্যার এবং নানান রকম ভিএফএক্স টুল কিন্তু এইখানে আমার ছবি আঁকা হল খাতা কলম জলে ভেজা এবং সেই রং এবং সেই মূল কষ্ট এবং সেই হাতের শিল্প